হ্যাঁ বলুন আচ্ছা কী জামা বানাবেন চুড়িদার বানাবেন ঠিক আছে আমি এক এক করে বলছি আপনি মাপগুলো বলবেন আমি লিখে লিখে নিচ্ছি ঠিক আছে প্রথমেই জামার কথাটা বলি যে জামাটা কেমন বানাবেন লম্বা আচ্ছা ঝুলের মাপটা একটু বলুন ছত্রিশ সাঁইত্রিশ ইঞ্চি তাই তো আচ্ছা ঝুলটা হয়ে গেল আর আপনার হাতার মাপটা একটু বলুন হাতার ঝুলটা কতটা লম্বা রাখব ষোলো ইঞ্চি আচ্ছা হাতায় কি কোনো ডিজাইন হবে ঠিক আছে সরু সরু করে অন্য রঙের দিয়ে পাইপিং করে দেবো তাই তো আচ্ছা তো হয়ে গেল এবার গলাটা কত ইঞ্চি ডিপ করে কাটব একটু বলুন ছ ইঞ্চি থাকবে সামনে পিছনে একই থাকবে কি পিছনে সাত ইঞ্চি থাকবে সামনে ছ ইঞ্চি পিছনে চেন হবে নাকি হুক থাকবে ফিতে রাখব কি ঠিক আছে জামার মাপটা তো হয়ে গেল আচ্ছা আপনার এবার কোমরের মাপটা একটু বলুন তো চৌত্রিশ কোমর আর জামার উপরের অংশের মাপটা একটু বলুন ঠিক আছে তাহলে জামার মাপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার নিচের পায়জামার মাপটা বলুন ঝুল কতটা হবে ঠিক আছে আর পায়জামার গোড়ালির দিকে কতটা রাখব গোড়ালির দিকের ঢিলেঢালা অংশটা কতটা আচ্ছা পায়জামাটা কি সরু চুস পায়জামা হবে নাকি পাতিয়ালা হবে ঠিক আছে কুঁচি কুঁচি দিয়ে পাতিয়ালা প্যান্ট করে দিচ্ছি আর পায়জামার কোমরের মাপটা একটু বলে দিন ঠিক আছে সব মাপ নেওয়া হয়ে গেল তবে হ্যাঁ আর জামাটা পড়বে দুশো আশি টাকা ঠিক আছে আপনি আড়াইশো টাকা দেবেন হ্যাঁ